আমার সবচেয়ে প্রিয় খেলা বৌ বসন্ত আমি এই খেলাটা ছোটোবেলায় প্রচুর খেলেছি এখেনে দশজন থাকে পাঁচজন দুটো দলে ভাগ হয়ে যায় এক দলে থাকে পাঁচজন আরেকটা দলে পাঁচজন পাঁচজন চারদিকে ছড়িয়ে যায় আর পাঁচজনের মধ্যে একজন থাকে একটা দাগে বৌ হিসাবে আর চারজন বেয়ে অন্য জায়গায় দাগে দাঁড়িয়ে থাকে একজন কিতকিত কিতকিত বলে গিয়ে যদি কাউকে মোল করতে পারে তালে ভালো নাহলে সে তার দাগ দিয়ে ঘর ঢুকে যায় আবার একজন যায় কিতকিত কিতকিত বলে সে যদি না পারে তার ঘর ঢুকে যায় ওরজন্য এটার নাম বৌ বসন্ত